হ্যাঁ আমার কাছে নটে ফন্টের প্রত্যেকটি বই আছে এবং দেবনাথ নারায়ণের সিরিজটি আমার সবচেয়ে ভালো লাগে তার কারণ এখানের চরিত্রদের জন্য যেমন সুপারিটেন্ডেন্ট স্যার কেল্টুদা নন্টে ফন্টে এই গোটা সিরিজটি আমি ছোটোবেলাতেও পড়তাম এখনও পড়ি তাই গুণে বলতে পারবো না ঠিক কতবার নন্টে ফন্টে পড়েছি